আমার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে কিছু নীতিবাচক নেতিবাচক অভিজ্ঞতা আমার রয়েছে যেমন কিছুদিন আগে আমি শ্রদ্ধাঞ্জলি বুক এণ্ড পেপারে একটি কালার পেন্সিল কিনেছিলাম যেটি ক্যামলিন কাম্পানির ছিল সেটিতে আমি বাড়িতে এসে আঁকার পরে দেখি যে ওটাতে হালকা হালকা রং হচ্ছে রংটা ভালোভাবে আসছে না ফলে আমার আঁকাতেও তেমন মন বসছে না আঁকার প্রতি একটা বিরক্তি আসছে তাই জন্য আমার রংটা অতটাও ভালো কালার পেন্সিলটা অতটাও ভালো লাগেনি আমি আমি আর কোনদিনও কিনবো না এই কালার পেন্সিলটা